আমি আমার জীবনে কিন্তু অনেক ভালো কাজ করেছি কোনও মানুষ যদি ক্ষুধার্ত থাকে আমি তাকে কিন্তু খাবার আর জল দিই এটা আমার খুব ভালো লাগে কারণ খাবার ও জল ওনার কাছে নেই তাই উনি খুব ক্ষুধার্ত উনি চলা ফেরা করতেও পারছে না আমি এই কাজগুলো করি এই কাজের জন্য আমি কিন্তু অনেক গর্ব অনুভব করি নিজে নিজেই গর্বিত হই কারণ আমার এই কাজগুলো মনে হয় যে আমার খুব ভালো লাগে হয়তো কারো শীতে বস্ত্র নেই আমি কিন্তু একটা করে হলেও বস্ত্র দিই কারণ আমারও যেমন শীত লাগে ওরও তো তেমন শীত লাগে এগুলো ভেবে আমি কিন্তু এই কাজগুলি করি আর এইসব সামাজিক কাজের জন্য আমার কিন্তু খুব গর্ব অনুভব হয় আমি নিজে নিজেই খুব গর্বিত কারণ এই কাজগুলো করলেই মনে হয় যেন আমার মনটা খুব ভালো হয়ে যাচ্ছে আর আমি ছোট ছোট বাচ্চারা যদি খুব অসুস্থ হয়ে যায় তখন কিন্তু আমার খুব মন খারাপ হয় বা বড়রাও অসুস্থ হলে আমার কিন্তু মন খারাপ হয় কারণ আমি যদি কাউকে চিনি কারোর দুর্ঘটনা হয়েছে তাকে চিনতাম জানতাম তাহলে আমার মনটা খুব ভেঙে যায় আমি এইগুলো তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি তার সহকর্মী হিসাবে তার পাশের বাড়ি লোকের কাছে গিয়ে খোঁজ খবর নিই তার বাড়িতে যাতায়াত করে খোঁজখবর নিই এসব কাজগুলোও আমি করি তবে সবচেয়ে বেশি আমি করি ক্ষুধার্ত মানুষকে আমি কিন্তু খেতে দিই যে সত্যিই একবারে ক্ষুধার্ত আমার দেখলেই যেন চোখে জল আসে আমি সবচেয়ে বেশি এই কাজটির জন্য আমি সবচেয়ে বেশি গর্বিত